পশ্চিমবঙ্গে যে প্রধান ক্রিয়াগুলি অনুষ্ঠিত হয় তার ভেিতরে একটি হলো ফুটবল এবং ফুটবলে সুব্রত কাপ অনুষ্ঠিত হয়

এখন আইপিএলের সুবাদে ইডেন গার্ডেনে অনেক বড় বড় টুর্নামেন্ট হয় এবং ইন্টারন্যাশনাল প্লেয়া প্লেয়াররা খেলতে আসে তাতে দর্শকদের অনেক মনোরঞ্জন হয়